গান গাওয়ার ধারা হচ্ছে কেউ শ্রবণ শক্তিতে গান করে শুনে শুনে গান করে কেউ গলা থেকে গান করে কেউ অন্তর থেকে গান করে গলা থেকে যারা গান করে তাদের স্থিতিটা মনে হয় না খুব একটা বেশিক্ষণ থাকে যখন উপরের স্কেলে চলে যায় তখন স্থিতি খুব কম হয় আর যারা অন্তর থেকে গান করে তাদের তাদের খুব ভালোভাবে গান করতে পারে স্থিতি শক্তিটা অনেকক্ষণ থাকে এবার সঙ্গীতশাস্ত্র কী বলে আমি ঠিক জানি না আমারো ততটা জানা নেই তবে আমি মনে করি গানটা শ্রবণ শক্তির মাধ্যমে হোক অন্তর থেকে হোক গলার মাধ্যমেই তো হয় তা সবারই উচিত গলাটাকে ঠিক রাখা তবে আমার আমি গলা থেকেও গান করি অন্তর থেকেও গান করি পেটের মাধ্যমেও আমি গান করি শ্রবণ শক্তির মাধ্যমেও করি তবে আমি এখন একটা গান গাইবো সেটা আমার প্রিয় নজরুল গীতি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ আমি নজরুল গান গাইতেই বেশি পছন্দ করি আমি নজরুল নিয়েই গান গিয়েয়েছি সেটা নিয়েই আমার চর্চা ছিলো এখন আমি নানান রকম গান গাই